আমার এলাকায় বিভিন্ন নামের খবরের কাগজ পাওয়া যায় তার মধ্যে আমি কিছু নাম বলছি যেগুলো আমি প্রায়ই পড়ি এবং প্রতিদিনই পড়ি যেগুলো আমার বাড়িতে পেপার বালা এসে দিয়ে যায় তার মধ্যে হলো আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা সপ্তাহিক দেশীক বাৎসরিক এই সব সমস্ত পত্রিকাই আমার পড়া আছে বা আমি পড়ি দৈনন্দিন তবে বেশি আমি সবচেয়ে পড়ি এবিপি আনন্দর পত্রিকা আর এই পত্রিকাতেই আমি সাবস্ক্রাইব করেছি আমার প্রিয় কলাম যেটি হলো খেলা কারণ আমি সব সময় খবরের কাগজে খেলার যে খবর সেটা আমি বারবার দেখি তার কারণ খেলা আমার খুব ভালো লাগে আর আমি এই কলমটাই মানে আমার প্রিয় কলাম কারণ খেলা মানে খবর কাগজের মেন জায়গাটা যেটা হচ্ছে সেটা খেলার যেটা আমার কাছে মনে হয় সেই জন্য আমি খবরের কাগজ যখনই আমি হাতে পাই আগে খেলার যে খবর সেটাতে আমি নজর দিই এবং সেটাকে আমি খুব মনোযোগ সহকারে পড়ি তাছাড়া এমনিতে তো খবরের কাগজে সব রকমই খবর পাওয়া যায় তবে আমার প্রিয় কলাম হলো ওই পেপারের মধ্যে যেটা হচ্ছে খেলার খবর সেটা আমি বারবার দেখি এবং বারবার পড়ি আর সেটাকে আমি তার বিষয়ে আমি কিছু কথাও সেখানে লিখে দিই যেটা হয়তো আমার কাগজে কলমে যেটা আমি লিখতে ভালোবাসি ওই খেলার বিষয়ে সেটা আমি লিখে দিই এবং অনেকের কাছেই সেটা নিয়ে আমি খবরের কাগজ পড়ে সেটা অনেকটা আলোচনাও করি